আমার প্রিয় চলচ্চিত্র হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী পথের পাঁচালী হল বাংলা সাহিতের একটি উপন্যাস যা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন তিনি তিনটি খণ্ডে এটিকে বিভক্ত করেছেন এবং প্রথম প্রকাশ হয়েছে উনিশশো তিরানব্বই সালে উপন্যাসটির মূল চরিত্র পথের পাঁচালী নামে একটি মেয়ে যিনি কলকাতায় একটি শহরে জন্মগ্রহণ করেন তার পিতা একজন দুষ্ট লোক হয়ে যায় এবং তিনি যাত্রা করে থাকেন এক পথে তিনি পাঞ্চালীকে তার সঙ্গে নিয়ে চলে যান এবং পাঞ্চালী একটি অদ্ভূত পুরুষ পরিচয় হয়ে যায় এরপর পথের পাঞ্চালীর জীবন এবং পাঞ্চালীর বুদ্ধিমত্তার মাধ্যমে সংগঠিত হয়ে ওঠে প্রবাসী সমাজ উপন্যাসটি সমাজের প্রতিষ্ঠান এবং সংগঠনের বিভিন্ন সমস্যার সমাধানে একটি আলোচনা করে পথের পাঁচালী ওপেন সাইবার পথে পথের পাঁচালী উপন্যাস নামে পরিচিত এছাড়া পথের পাঁচালী কবিতা হল বাংলা কবিতা যা কাজি নজরুল ইসলাম রচনা করেছিলেন এটি একটি সংগ্রহণশীল কবিতা যা অন্যান্য কবিতাগুলির সাথে মিল একটি সংগ্রহ প্রকাশিত হয়েছে কবিতাটিতে পথের মানুষদের জীবনের অভিজ্ঞতা প্রেম কঠিনতা এবং আনন্দের বিভিন্ন মুহূর্তগুলির সংকলন করে একটি আপনার যাত্রার সাথে বিনয় করে একটি মানুষের জীবন সম্পর্কিত বিচার ও ভাবনা উদ্বেগ করার জন্য নির্মিত কবিতাটির মূল আদান প্রদান করে স্বপ্ন সত্য মানব জীবন এবং পরিবর্তনের মধ্যে সম্পর্ক সম্পর্কিত যাত্রার সময় এটি আপনাকে অনুপ্রাণিত ও উদ্বেগ করার জন্য এটি একটি কবিতা হতে পারে এছাড়া গল্পটির মধ্যে দুটি চরিত্র রয়েছে যেটি হচ্ছে অপু এবং দুর্গা তারা দুজন ভাই বোন ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয় এবং খুব আনন্দ করে তারা একটি ছোট মতো গ্রামে বসবাস করত তারা খুব দরিদ্র পরিবারের ছিল সেই গ্রামে সেই ভাই বোন ছিল সেই ভাই বোনের মা বাবা খুব দরিদ্র ছিল তারা পড়াশোনা করতে পারেনি কিন্তু বড় হয়ে যখন দুর্গার বিয়ে হয়ে যায় এবং তার একটি অসুখ হয়ে যায় সেই অসুখে দুর্গা মারা যায় এবং অপু তখন অসহায় হয়ে পড়ে এই অসহায় এবং এই দারিদ্র দেখে আমার খুবই খারাপ লেগেছে আর আমি এই জন্যই বিশেষ দুঃখিত হয়েছি হ্যাঁ এই চলচ্চিত্রটি বেশ ভালো